মাছ ধরাকে পেশা হিসেবে আরও ভালো এবং সহজ করার জন্য সরকারের কাছ থেকে সহায়তার প্রয়োজন এমন কিছু বিষয় আছে কি হ্যাঁ মাছ ধরার জন্য সরকারের কাছ থেকে লোন হিসাবে নৌকা নৌকাটা হচ্ছে নদীতে মাছ ধরার পক্ষে খুব উপযোগী কারণ কোনো যদি সরকারের সাহায্য অনুযায়ী কারুর খ্যাপলা জাল দেয় কারুর হাঁড়ি বা সরকারিভাবে ঘরও দেয় যারা মৎস্যজীবী তাদের সরকার তাদের সবচেয়ে নজর তাদের বেশি কারণ এরা অন্য জাতির এরা অন্য কাজ করতে জানে না শুধু মাছই এদের জীবিকা অর্জন করে মাছ ধরেই তাই সরকার এদের এদের খুব সাহায্য করার চেষ্টা করে যেমন সরকারিভাবে লোন দেওয়ার চেষ্টা করে লোন দিলে তাহলে নৌকা কেনা বা নিজেদের কাঠ দিয়ে বানানো নৌকায় মাছ ধরতে গেলে যে জাল বেড় জাল বলে সে বেড় জাল কেনার জন্য বহু টাকার প্রয়োজন এবার সরকার যদি তাদের লোন দেয় তাদের সেই টাকা দিয়ে তারা বেড় জাল কিনতে পারে বা কাছি যারা নৌকা স্রোতে আটকে রাখার জন্য যে কাছি ব্যবহার করা হয়

বা ওই নোঙর যেটা কাঁংড়া বলি নৌকার সঙ্গে বেঁধে কাছি আর ওই যে কাঁঙড়া যেটা নোঙর বলি ফেললে যত জোয়ার হোক বা ভাঁটা হোক ভাঁটায় কোনো দিকে হটিয়ে নিয়ে যেতে পারে না জোয়ারে হলে অন্যদিকে হটিয়ে নিয়ে যেতে পারে না তার জন্য যে কাছি বা কাঙড়া বা নোঙর ব্যবহার করা হয় এ সরকারি অনুদান থেকে কেনা বা এদের তো কোনো ইনকাম নেই কোনো জমিজমা নেই বেশিরভাগ যারা মৎস্যজীবী তাদের কোনো মানে মাছ ছাড়া তাদেরও কোনও আর জমি বা অন্য কিছু এদের নেই যা যার জন্যে এরা ওই মাছের উপর এরা নির্ভর করে জঙ্গলে যেতে গেলে তাদের পাস দেয় পাসটা কিসের জন্য ক্ষতি হলে তাদের ক্ষতিপূরণ দেওয়া ধর বাঘের দ্বারা হোক বা নদীতে পড়ে যেয়ে ধরুন নৌকার থেকে পড়ে যেয়ে অনেকে সাঁতার কাটতে পারে না তারা জল নৌকা স্রোতে তো ভাসিয়ে নিয়ে যায় নৌকার জল তো স্থায়ী থাকে নদীর জল জোয়ার ভাটা খেলে জুয়ার হলে নৌকাও সে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে নৌকায় দেখা যাচ্ছে আর কেউ ছিল না একাই ছিল মারা গেলে বাড়ির লোকে বা সরকারিভাবে যদি গ্রামেদের যদি কাগজ নিজের যে পরিচয়পত্র দিলে সরকার তাদের সাহায্য করে আর বাঘে ধরলে তাদের সরকারিভাবে যদি জী জীবিত অবস্থায় কেউ ফিরিয়ে আনতে পারে কোনো সংবাদ পেলে বা যা একা তো জঙ্গলে যায় না ওরা দুই তিনজন যায় একসঙ্গে পাসে যায় বাঘে ধরলে যদি বাঘ নিয়ে চলে যায় সেটা আলাদা কথা আর যদি বাঘে ধরে দেখা যাচ্ছে তাদের সঙ্গী যারা তারা যদি তাকে বাঘের কাছ থেকে ছিনিয়ে আনার জন্য যদি তারা সাহায্য করে দেখা যাচ্ছে বাঘ ছেড়ে দিয়ে চলে গেছে এইবার যদি বেঁচে থাকে তাহলে সে কোনও হসপিটাল বা ডাক্তার এতে গেলে সরকার মানে সরকার তাদের সাহায্য করে